হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যাবে কিন্তু কেমন মডেলের লাগবে হ্যাঁ আমার এখানে তো এভেলেবেল নেই শিরীষতলা বাজারে আমার নতুন দোকান ওখানে পাওয়া যাবে সেটা হচ্ছে শিরীষতলা বাজার শিরীষতলা বাজারটা পড়বে আমাদের উত্তর দিকে আপনি কি দোকানে আসবেন ও আচ্ছা আচ্ছা শিরীষতলা বাজারটা আপনি চেনেন তো আপনি হচ্ছে শিরীষতলা আসবেন শিরীষতলা এসে দেখবেন যে সামনে একটা সামনে একটা ট্রাফিক আছে ট্র্যাফিকের উল্টোদিকে দেখবেন যে একটা মিষ্টির দোকান আছে তার পাশেই হচ্ছে আমার দোকান হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফোন করবেন